মাননীয় রাম পাল মহাশয় আমি আপনার সংস্থা থেকে যে ক্যাবটি বুক করেছিলাম আজ সকালে তারকেশ্বর থেকে ব্যান্ডেল যাবার জন্য তা প্রায় সকাল আটটার সময় ছিলো তার সময় এবং তা তার সময় থেকে প্রায় এক ঘণ্টা হয়ে যাওয়ার পরেও সেই ক্যাবটি এখনও এসে পৌছায়ে নি তো আমার সেই প্রি বুক করা ক্যাবটি এখনও কেন পৌঁছায়নি তো সেই বিষয়ে আমি একটু জানতে চাই আর কত দেরি হতে পারে এরপর আমার কিন্তু বাস মিস হয়ে যেতে পারে এবং আমি পৌঁছাতেও দেরি করতেও পারি এ এ ক্ষেত্রে আমার বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবে আপনারা যদি অনুগ্রহ করে জানান যে আরো কত দেরি হতে পারে বা একটু যদি তা আপনি দ্রুত আসেন তাহলে খুবই বাধিত থাকিব কেন না এই ক্ষেত্রে আমার একটু জরুরি কাজের বিষয় রয়েছে অনুগ্রহ করে তাড়া তাড়াতাড়ি আসার চেষ্টা করুন যাতে আমি সময়ে পৌঁছাতে পারি